আমি কাপড় ধোয়ার জন্য ডিটার্জেন্ট পাওডার ইউস করি কাপড় কাচার সাবান ব্যবহার করি বিভিন্ন আবহায়িক পরিস্থিতি কীভাবে সেগুলো শোকাই রোদ্দুরে দিয়ে শোকাই হাওয়ায় শুকায় যদি বৃষ্টি বাদ বৃষ্টি থাকে তাহলে সেগুলো নিয়ে আমরা ঘরের মধ্যে ফ্যানের তলায় দিই ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায় ওই বর্ষাকালে একটু অসুবিধা হয় জামা কাপড় শোকাতে একটু জলটা ঝরে গেলে ফ্যানের তলায় দিলে পুরোটাই শুকিয়ে যায় আর তা না হলে তো শুকনো ভিজে অবস্থাতেই থাকে আর জল জল অপচয় ও তো আমরা করি না ওটা আমরা পুকুরে ধোয়া মেলা করি পুকুরের জল আছে বাথরুমে জল তুলে নেই জল তুলে ধুয়ে নেই তাতে খুব একটা জল অপচয় হয় না